হ্যাঁ বলছি সৃজন সৃজন তো হ্যাঁ ভালোই আছি বলছি তোমাকে যে আমি একটা কাজ বলেছিলাম যে আমাদের উত্তর চব্বিশ পরগনার যে স্কুলগুলো রয়েছে সেই সম্বন্ধে এবার একটা রিপোর্ট বানাতে তুমি তো আমাকে দিলেই না আমিও তো আর আমিও তো সেইটাই ভাবছি যে আমি তো বললাম সৃজনকে ও তো দিলই না এবার আমাকেও বলছিল আরও অনেকে যে হ্যাঁ ওই জন্য আমি আরও কলটা করলাম আর কি

না সে তো অবশ্যই হুম হুঁ কোনওটায় মিড ডে মিল কোনওটায় হুম হুঁ সব কিছু নিয়েই দেখবে একদম খেলা টেলা মিড ডে মিল তারপরে এমনকি আর্থিক সহায়তা পাচ্ছে স্কুল থেকে মানে স্কলারশিপ টলারশিপ সব কিছু নিয়েই এবার এমন অনেক স্কুল আছে যেখানে হয়ত যত জন শিক্ষক থাকার কথা তত জন হয়ত নেই সেই সব রিপোর্টগুলো কিন্তু আমার সব থেকে আগে চাই এই জিনিসগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আর

হ্যাঁ এই তারপরে ধর তফশিলি জাতি যারা রয়েছে হ্যাঁ আচ্ছা তাও একটু চেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সাথে ওই কথাই রইল আর তুমি একটু চেষ্টা কোরো আচ্ছা ঠিক আছে তাহলে সৃজন রাখছি